ভ্রমণকারী হিসেবে আমাকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এর মধ্যে অন্যতম হলো খাবারের অসুবিধা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা বাড়ি থেকেই খাবার তৈরি করে নিয়ে যাই কারণ ট্রেনে খাওয়ারের অসুবিধা থাকে বা অনেক সময় দেখা যায় ট্রেনে সেরকম খাবারের পরিষেবা থাকে না এবং তার সাথে সেরকম বিশ্রামেরও জায়গা থাকে না এবং বিশ্রামের জায়গা নোংরা থাকে তাই জন্য আমাদের হোটেল আগে থেকেই বেছে নেওয়া উচিৎ কোন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে তাই জন্য আমাদের সব সময় ঘর থেকে খাওয়ার বানিয়ে নিয়ে যাওয়া উচিৎ